আমি যে জায়গায় বাস করি তার কাছাকাছি কিছু বিখ্যাত স্থান রয়েছে যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ক্ষুদিরাম বসুর জন্মস্থান রবীন্দ্রনাথ ঠাকুরের বেলুড় মঠ ঠিক আছে এছাড়াও বিভিন্ন ধরনের পর্বত রয়েছে যেমন শুশুনিয়া পর্বত তারপরে হচ্ছে অযোধ্যা পর্বত ঠিক আছে যেখানে আমাদের বিভিন্ন পর্যটকরা আসে বিভিন্ন সময়ে ঘোরাঘুরির জন্য এছাড়াও তাদের জন্য বিভিন্ন আর নদী উপত্যকাও রয়েছে যেমন হচ্ছে গনগনি এখানে শিলাবতী নদী থাকার কারণে বিভিন্ন পর্যটকরা এখানে আসেন এবং সেখানে যথারীতি পিকনিক আর ভোজের ব্যবস্থা করে সারাদিন ঘোরাফেরা করে তো সেই জায়গায় আমাদের পর্যটকরা এখানে আসতে পারে এবং এখানে আসার জন্য সেই জায়গাগুলি খুবই বিখ্যাত হয়ে রয়েছে